হ্যাঁ বলুন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় আপনি এবার যেরকম প্রদীপ নেবেন বড় প্রদীপ ছোটো প্রদীপ ডিজাইন প্রদীপ অনেক কিছুই রয়েছে আপনার কোনটা পছন্দ

হ্যাঁ ডিজাইন প্রদীপ এক একটা পিস পনেরো টাকা রয়েছে হ্যাঁ আজ বিকেলে দোকান খোলা থাকবে আপনি আসতে পারেন আপনার কত পিস

হ্যাঁ বাড়িতেই তৈরি করি আমি একা করি না আমার বাড়ির আশেপাশে আরও অনেকে রয়েছে তারা আমার এ এই কাজে আমাকে সাহায্য করে অনেক তাদের সহযোগিতায় ওটা আমি করে নিই হ্যাঁ একশো পিস নিতে চাইলে পেয়ে যাবেন তবে বিকেলবেলা এসে একটু দেখা করবেন এবার আপনার যেরকম পছন্দ হবে হ্যাঁ ছোট বড় সব আছে আমার এখানে প্রদীপগুলো কিন্তু খুব ভালো হয় সবাই বলে সবাই নিয়ে যায় সবাই বলে মানে অন্যান্য প্রদীপে যেমন তেল মানে গড়িয়ে পড়ে যায় আমার তৈরি প্রদীপগুলোতে কিন্তু ওগুলো ওই রকম সমস্যা হয় না সবাই বলে আমি নিজে বলছি না এটা হ্যাঁ হ্যাঁ আপনি কিনে নিতেও পারেন আজকে আপনার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি তাহলে আজকে আসবেন এসে দেখবেন ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ